হ্যাঁ পরিবহন সুবিধার অভাব থাকার জন্য স্বাস্থ্যসেবার অ্যাকসেসগুলিকে প্রচুর পরিমাণে প্রভাবিত হতে হয় এখানে পরিবহণ ব্যবস্থা সেরকম উন্নত না থাকার জন্য রোগিকে হসপিটালে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যায় এবং সঠিক সময় মতো হসপিটালে না পৌঁছানোর জন্য অনেক রুগি মারাও যায় এছাড়াও এখানকার রাস্তাঘাট প্রচুর পরিমাণে কোথাও গর্ত কোথাও আবার খাল টাইপের রয়েছে তাই এখানে যেতে যেতেই রাস্তার মধ্যেই রুগির খারাপ থেকে খারাপতর অবস্থা হতে থাকে এইভাবে সঠিক সময় মতো না পৌঁছানোর জন্য রাস্তাঘাটের প্রবলেম থাকার জন্য এইগুলি রুগির আরও আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় এছাড়াও হাসপাতালগুলি উপকণ্ঠে থাকার জন্য সেই সঠিক সময় মতো পৌঁছায় না হসপিটাল যেতেই প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় যার ফলে রুগির শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে